আজ আমি আপনাদের সি টু রেস্তোরাঁ থেকে কিছু খাবার অর্ডার করতে চাই কিন্তু তার আগে আমি জানতে চাই আপনার রেস্তোরাঁর এবং খাবারগুলির রেটিং কি